প্রাণী বলতে আমরা সাধারণত গরু ছাগল হাঁস মুরগি যেগুলো আমাদের বাড়িতে পালন করা হয় এবং এগুলি আমরা সাধারণত প্রাকৃতিক পদ্ধতিতেই পালন করে থাকি গরু বা ছাগলকে মাঠে নিয়ে যেয়ে কিছুক্ষণ চরানো হয় যাতে তারা ঘাস খেয়ে তাদের পেট ভরিয়ে তোলে কারণ আমাদের সাধারণ বাড়িতে কোনো বিশেষ বস্তু নাই যেগুলো জৈব পদ্ধতিতে খাইয়ে তাদের পেট ভরানো যাবে যেহেতু ওরা প্রকৃতির জীব তাদেরকে প্রকৃতির কোলে একটুক্ষণ ছেড়ে দিয়ে একটু রাখলে তারা খেয়ে তাদের পেট ভরিয়ে নেয় এবারে জৈব পদ্ধতি বলতে যেমন মাছের ক্ষেত্রে শুধু কি তারা পুকুরের শ্যাওলা বা ঘাস খেয়েই থাকে ছোটো প্রাণী খেয়েই থাকে না তাদের ক্ষেত্রে কিছু খাবার প্রয়োগ করতে হয় যাতে তারা বেশি বেড়ে ওঠে তেমনি গরু ছাগলের ক্ষেত্রেও কিছু খাবার প্রয়োগ করতে হয় সেইগুলোতে যাতে তাদের দুধ বেশি হয় বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হতে পারে সেই কারণে তাদেরকে জৈব পদ্ধতির কিছু খাবার বড়োদের কাছ থেকে জেনে নিয়ে খাওয়ানো হয়